আমার বাগানে আমি মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর জৈব সার ব্যবহার করার চেষ্টা করি এবং কম্পোস্টও ব্যবহার করার চেষ্টা করি এছাড়া যদি দেখি গাছের গোঁড়াগুলি কুঁকড়ে গেছে তাহলে এক গ্লাস জলে এক চামচ সোডা গুলে তারপরে গাছের গোঁড়ায় অল্প অল্প করে ছিটিয়ে দিই তাতে কিন্তু গাছের যে কোঁকড়ানো ব্যাপারটা সোডিয়ামের অভাব হলে এটা হয় তখন কিন্তু আবার ঠিক হয়ে যায় তো এইভাবেই আমি আমার গাছের যে রুটিনের সার ব্যবহার তা কিন্তু করে থাকি এছাড়া আমি সবজি বা ফলের খোসা সেগুলো একটা জায়গাতে জমিয়ে জৈব সার তৈরি করে তাও কিন্তু আমার উদ্ভিদের উপরে ব্যবহার করে থাকি তাতে কিন্তু গাছে পোকা লাগার থেকে গাছ রক্ষা পায় এবং গাছের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয়